পশ্চিমবঙ্গের মাতৃভাষা তথা প্রধান ভাষা হল বাংলা ভাষা এবার এবারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন জেলায় বাংলা ভাষাটার নানান রকম উপভাষা রয়েছে যারা একটু শিক্ষিত আছে অনেক সময় দেখেছি যারা একটু শিক্ষিত আছে তারা প্রকৃত বাংলা ভাষাটা সঠিকভাবে উচ্চারণ করে কথা বলে আর বাড়িতে তারা এলে বাড়ির মা বাবা বা বাড়ির ঠাকুমারা যেভাবে কথা বলে তারা সেই ধাঁচে কথা বলে ঠাকুমাদের বাড়ির ঠাকুমারা যেমন আগে আগেকার যারা মানুষ যারা একটু বয়স্ক মানুষ তারা যেমন রান্নাকে বলে আন্না হ্যাঁ আন্না বলে রাস্তাকে আস্তা বলে ব্লাউজকে বলে কুর্তা বা কুর্তো এরকম বলে ও জানলার বলে ঝোরকি এরকম কিছু কিছু শব্দ তারা ব্যবহার করে যেগুলো আমরা ছোটো থেকে শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি এবং মা ঠাকুমাদের সঙ্গে কথা বলতে গেলে আমাদের ওই টাইপের কিছু কথা বাড়িতে বেরিয়ে আসে তবে ওই টাই ওই টাইপের কিছু কথা আমাদের বেরিয়ে আসে মুখ থেকে আর মা ঠাকুমাদের স সঙ্গে যখন কথা বলি তাদের ভাষায় কথা বলি তাদের তারা যাতে সেই ভাষাই স্বাচ্ছন্দ্য বোধ করে তাছাড়াও গ্রামের যেসব মানুষরা থাকে ওরা যারা একটু অশিক্ষিত প্রকৃতির আছে তারা ওই আগের যুগের মানুষের যে ভাষাগুলো বাবা ঠাকুরদার যে ভাষাগুলো সেগুলো সেই ভাষায় তারা কথা বলে তো বাংলা ভাষার নানান রকমের উপভাষা আছে বাংলার নানান রকমের জেলায় নানান রকমের উপভাষা আছে পুরুলিয়া জেলার উপভাষা আলাদা বাঁকুড়ার আলাদা বীরভূমের আলাদা সমস্ত রকম জেলার ভাষা আলাদা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাষাও অনেকটা আলাদা আছে যারা শিক্ষিত আছে বইয়ের ভাষা যেটা কি বলে সঠিক বাংলা ভাষা তারাও ওই বাংলাার সঠিক বাংলা ভাষাটাই ব্যবহার করে বাদ বাকি সবাই আঞ্চলিক ভাষায় কথা বলে এবং শুনতে ভালো লাগে আর আঞ্চলিক ভাষায় কথা বলতেই ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে